আমাদের পশ্চিমবঙ্গে অনেক রকমের শিল্প রয়েছে সেই সব শিল্পগুলির মধ্যে হল চা উৎপাদন শিল্প লৌহ ইস্পাত কারখানা পাট উৎপাদন শিল্প বস্ত্র উৎপাদন শিল্প এইসব বিভিন্ন শিল্প সময়ের সাথে সাথে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে আমাদের ভারতবর্ষে বিভিন্ন পরিষেবা বিভিন্ন উৎপাদনের দিক থেকে এইসব শিল্প সময়ের সাথে সাথে বছরের পর বছর বিভিন্নভাবে উৎপাদন হয়েছে আমাদের দেশে ভারতীয় জনতা পার্টি সমস্ত বিভিন্ন ধরনের পার্টি রয়েছে সে সব পার্টিতেও বিভিন্নভাবে বছর বছরের পর বছর নতুন নতুন শিল্প বিভিন্নভাবে প্রযুক্তি লাভ করেছে আর এইসব শিল্প থেকে আমাদের দেশের মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছে এইসব শিল্প থেকে অনেক সাধারণ মানুষও অনেক ভালোভাবে জীবনযাপন করতে পেরেছে তারা বিভিন্ন চাষবাস করে বিভিন্ন রুজি রোজগার করে নিজেদের জীবন কাটাতে পারে বিভিন্ন লৌহ ইস্পাত কারখানা থেকে অনেক শ্রমিক সেখানে কাজ করে নিজেদের রুজি রোজগার জোগাড় করতে পারে তারা রোজগার করতে পারে আরো বিভিন্ন লৌহ ইস্পাত কারখানা ছাড়াও আরো যেসব বস্ত্র বয়ন শিল্প রয়েছে আর যে চা শিল্প রয়েছে সে সব শিল্প থেকেও অনেক মানুষ রয়েছে সেখানে কাজ করে বা সেই সব জিনিসগুলোকে বিক্রি করেও তারা নিজেদের রুজি রোজগার চালাতে পারে এতে অনেকের দারিদ্রতা কেটে যায় এবং সকলের মুখে অন্ন জোগাতেও সাহায্য করে এইসব শিল্পগুলি